আপনি কি সুমন বলছেন আমি সাতবাহার রেস্তোরাঁ থেকে বিরিয়ানি এবং চাউমিন অর্ডার দিয়েছিলাম যেটা আমি এখন ক্যান্সেল করতে চাইছি তো আপনারা প্লিস আমার এই অর্ডারটি ক্যান্সেল করে দিন কারণ আমার এই অর্ডারটি এখন আর দরকার নেই কারণ আমি এখন অন্য জায়গায় চলে এসেছি তো আমি এই অর্ডারটা এখন নিতে পারবো না প্লিস আপনারা এই অর্ডারটা ক্যান্সেল করে দিন